হ্যাঁ বলুন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ বুঝতে পেরেছি বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের স্কুলেও আমাদের স্কুলেও যে রকম পালন হয় হবে আপনাদের স্কুলে কেরকম চলছে প্রতিস্তুতি হ্যাঁ হ্যাঁ আমরাও সেরকম ভেবেছি যে সকালের টাইমটাতে যেরকম হয় ওরকম যখন করানো হবে তখন মাতঙ্গিনী হাজরা গান্ধিজি নেতাজি সাজানো হবে এছাড়াও স্কুলে যেরকম কিছু অনুষ্ঠান হয় সঙ্গীত নৃত্য এই সবই কিছু করানো হবে হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো হবে হ্যাঁ

কেন না একসাথে মিশে গেলে জিনিসটা খারাপ দেখতে লাগবে বাচ্চাগুলোকে আগে দিয়ে দিলেই ভালো হবে স্বাধীনতা দিবসের দিন সাদা লালটাই বেশি মানাবে বলে মনে হয় হ্যাঁ

হ্যাঁ আর ছেলে মেয়েগুলোর রিহার্সালের ব্যবস্থা করাতে হবে হ্যাঁ ঠিক আছে তাই হবে হ্যাঁ জানাবেন আমিও বাচ্চাদের সাথে কথা বলি বলে আপনাকে জানাবো